আমি ছোটবেলায় আমার প্রথম স্টেজ শো যেটা হচ্ছে মঞ্চে উঠেছিলাম যখন তবলা বাজানোর জন্য তখন প্রথমবার আমি তখন আমার নবছর বয়সে আমি প্রথম মঞ্চে ভয়ে ভয় পেয়েছিলাম ওঠার জন্য তো ওটাই আমি ফার্স্ট বার মঞ্চে ওঠার জন্য ভয় পেয়েছিলাম